বাগানে জন্ম নেওয়া ফুল দিয়ে আমরা তো ঘরেতে তো ঠাকুর আছে তো সেই ফুলের মালা গেঁথে আমরা সে ঠাকুরদেরকে পরাই আর সে ফুল দিয়ে আমরা পুজো করি এবং যখন প্রচুর পরিমাণে ফুল হয় তখন আমরা ফুল তুলে এনে সংগ্রহ করে বাজারে যেয়ে বিক্রি করি কারণ বাজারেও ফুলের চাহিদা প্রচুর প্রচুরভাবেই ফুলটা বিক্রি হয় সেখান থেকে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি আর এবং ফলও যেভাবে আমাদের বাড়িতে চাষ হয় যেমন কলা তারপরে তোমার হচ্ছে লেবু পাতিলেবু আনারস এসবগুলো আমাদের চাষ হয়ে থাকে তো সেখান থেকে আমরা নিজেরাও তো সে সুস্বাদু ফল খেয়ে খাই এবং সেগুলো আমরা বাজারে পর্যাপ্ত পরিমাণে নিয়ে যেয়ে আমরা বাজারে বিক্রি করি সেখান থেকেও আমরা অনেক অর্থ পাই তো ফল ফুল দুটো থেকেই আমরা টাকা উপার্জন করি তাই দিয়ে আমাদের সংসার চলে